একটি ব্যবসা শুরু করার জন্য করার সময় গ্রামীণ মানুষের যেসব চ্যালেঞ্জগুলির সম্মুখীন হতে হয় সেগুলি হলো ব্যবসার লোকেশান গ্রামীণ মানুষ ঠিক ঠাক বোঝে উঠতে পারে না তিনি ব্যবসাটি কোন লোকেশানে করবেন এবং সেখানে কী ধরনের কাস্টমারের আনাগোনা দ্বিতীয়ত পাইকারি মার্কেটের সুবিধা গ্রামের যেহেতু একটি প্রত্যন্ত গ্রাম থেকে একটি মানুষ ব্যবসা করতে চাইলে তাদের পাইকারি মার্কেট থেকে মালপত্র কিনে নিয়ে আসতে হয় এবং পাইকারি মার্কেটগুলো যেহেতু শহর লাগোয়া তাই সেই শহর থেকে গ্রামের দূরত্বটা অনেকটাই হয় দ্বিতীয়ত আবহাওয়াগত সমস্যা যেমন গ্রামে বন্যা বা দুর্গতিকালীন সময়ে দোকানদারদের প্রচুর অসুবিধার সম্মুখীন হতে হয় তাদের হোলসেল মার্কেট থেকে মালগুলো নিয়ে আসার জন্য তৃতীয়ত গ্রামীণ মানুষদের মধ্যে নতুনত্ব সেরকমভাবে প্রাধান্য পায়না তারা একই ধরনের সংস্কৃতির মধ্যে থাকতে ভালোবাসে যেমন তারা মুদির দোকানের জিনিসপত্র গ্রসারি মার্কেট তারা সেই গ্রামের গ্রসারির দোকান থেকে হয় তারা যেমন প্যাকেট জাতীয় খাবার বা খাদ্যদ্রব্য নিয়ে আসতে সেরকমভাবে পছন্দ করেন না এবং গ্রামীণ ব্যবসায়ী গ্রামীণ মানুষদের যেটা প্রতিদ্বন্দ্বীগত সমস্যা গ্রামের মানুষরা ব্যবসা শুরু করে বিশেষ করে দেখাদেখি একজন ভা কোনো একটা ব্যবসায়ীকে ভালোভাবে একটি ব্যবসা চলতে দেখলে তার পাশেই অন্য একজন সেম একটা বিজনেস করার কথা ভাবে তারা ব্যবসার ক্যালকুলেশান ছাড়া ব্যবসা করার চেষ্টা করে এছাড়াও গ্রামী গ্রামীণ ব্যবসায়ী কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন অ্যাকাউন্টস গত দক্ষতা ব্যবসার অ্যাকাউন্টস মেনটেনের দক্ষতা সেরকমভাবে গ্রামের মানুষের থাকে না